পশ্চিম মেদিনীপুর জেলার স্থানীয় আবাসান বিকল্প বলতে বিভিন্ন ধরনের বেসরকারি বাজার এবং সংলগ্ন কিছু বেসরকারি বাড়ি এছাড়াও ছাত্রছাত্রীর জন্য কিছু মেস রয়েছে এবং এগুলি যথেষ্ট পরিমাণে রয়েছে এবার যা যা সম সমগ্র জেলা জুড়েই রয়েছে এবং ছাত্রছাত্রীদের সব বিভিন্ন রা আবাসিকদের জন্য এগুলি গঠিত হয়েছে এগুলি ভাড়া খুব বেশি নয় এগুলো সাধারণ সমস্ত মানুষের জন্যই উপলব্ধ এবং সকলের জন্য সুবিধাযুক্ত এবং এই এই জন্য কিছু সর সরকারি হোস্টেল হোস্টেলগুলির যে অসুবিধা রয়েছে বা যে অপ্রাচুর্যতা রয়েছে সেগুলিকে এগুলির দ্বারা পুরণ করা সম্ভব হয়েছে এবং এর ভাড়া সর্বসাধারণের মধ্যেই সর্বসাধারণের সামর্থ্যের মধ্যে এবং এগুলির দ্বারা স সকলেই উপকৃত হচ্ছেন